উদিতা বলছো আমি আমি জেএইচকিউ কোচিং সেন্টারের ক্লাস নিয়ে একটু তোমার সাথে আলোচনা করতে চাই আমি তোমার সহপাঠী মল্লিকা পাণ্ডা বলছি ওই ক্লাসে কি তুমি জয়েন দিয়েছ ক্লাস করছো আসলে আমি তো শরীর অসুস্থ থাকায় সপ্তাহখানেক যেতে পারিনি তো ওই ক্লাসের কিছু কিছু নোট আমার একটু খুব প্রয়োজন ইমিডিয়েটলি তুমি আমাকে নোটগুলো একটু হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবে হ্যাঁ আর পাঠিয়ে দেবে আর তোমার কোনও পরিচিত তোমার কোনও ফ্রেণ্ডের কাছ থেকেও যদি যেগুলো অ্যাবসেন্ট আছো সেই ক্লাসগুলোর নোটগুলোও যদি কালেক্ট করতে পারো যদি নিয়ে চেষ্টা করবে হ্যাঁ ভালো আছো তো না আমার এখন একটু সুস্থ আছি আগের থেকে বেটার বাড়ির সবাই ভালো আছে তো তা ওই ক্লাসটা কি এমনি ভালো লাগে ওই যে স্যার ক্লাস নেন ওই স্যারকে ভালো লাগে কি হুম ঠিক আছে কলেজে গেলে এইবারে দেখা হবে রাখছি তাহলে